এই ব্যবসা ছাড়া আমি আরও অনেক ব্যবসা করতে চাই আরও করি পোলট্রিতা পোলট্রি ব্যবসা যথেষ্ট লোকেদের কাছে একটা ছোটখাটো ব্যবসা তার পরেও পোলট্রি চাষ আরও আরও অনেকেই অনেক কিছুর ব্যবসা করতে চায় সেসব ব্যবসায় মানুষ যথেষ্ট লাভ লাভময় হয় সেসব ব্যবসা আমরা করি আরও অনেক ব্যবসা আছে যেমন কৃষি চাষ করে সেসব ব্যবসা করি জমিতে ধান ফলন করে একটা ব্যবসা করি ধান বিক্রি করে টাকা পয়সা সবজি চাষ তার পরে বিভিন্ন রকম কাঁচামাল তার পরে বিভিন্ন রকম দোকান করে ব্যবসা করি আরও অনেকই ব্যবসা আছে পোলট্রি চাষটা করে আমাদের অতটা লোক লাভময় হয় না তার ক্ষেত্রে আরও অনেক ব্যবসা আছে যেসব ব্যবসা অনেকই লাবো লাভময় হয় সেই সব ব্যবসা করি নানারকম ব্যবসা করি পোলট্রি একটা ছোটখাটো ব্যবসা ওর থেকে আরও অনেক বড় বড় ব্যবসা আছে সেসব ব্যবসা আমরা করি আরও অনেক ব্যবসা করতে চাই পোলট্রি ছাড়াও আরও অনেক ব্যবসা আছে সেসব ব্যবসা আমরা করতে চাই পোলট্রি একটা ছোটখাটো ব্যবসা পোলট্রি অতটা গুরুত্ব দিই না ছোটখাটো ব্যবসা ঠিক আছে ওটা সাইডে থাকে আরও বিভিন্ন রকম ব্যবসা আছে সেসব ব্যবসা করি প্রচুর লাভময় হয় সেসব ব্যবসা এইসব ব্যবসায় আমরা অনেক উন্নতি করি আরও বিভিন্ন রকম ব্যবসা আছে ব্যবসার তো তোমার ইয়ে নেই শেষ নেই যে এই ব্যবসা না হলে একটা অন্য ব্যবসা হবে ও ব্যবসা না হলে একটা অন্য ব্যবসা হবে ব্যবসার আমাদের শেষ নেই ব্যবসা অনেক রকমের ব্যবসা আছে ব্যবসা করাটাই ভালো ব্যবসায় অনেক লাভময় হয় ব্যবসা করে অনেকেই জীবনযাপন ভালোভাবে কাটছে ব্যবসা করে ব্যবসার মতো আর কিছু নেই ব্যবসা আমাদের জীবনে একটা ভালো মানে পোছ পৌঁছে দেয় ভালো জায়গায় পৌঁছে দেয় ব্যবসা আমাদের একটা জীবনের সবথেকে মূল পার্ট বলা হয় ব্যবসা না হলে কিছু করাও যায় না জীবনে বড় হওয়াও যায় না পোলট্রি ব্যবসাটা ওটা একটা ছোটখাটো ব্যবসা ওটাকে অতটা ইয়ে করা হয় না ব্যবসার মাধ্যমে অনেকই সব কিছু করা যায় ব্যবসা আমাদের মেইন ব্যবসা ছাড়া আর কিছু হয় না পোলট্রি যথেষ্ট লোকেদের কাজও করতে হবে কিন্তু প পোলট্রি চাষটা অনেকেই গুরুত্ব দেয় না পোলট্রি পোলট্রি চাষ করাটা ঠিকই আছে কিন্তু পোলট্রি ছাড়াও আরও অনেক আরও অন্য অন্য ব্যবসা করাটা উচিত আর লোকেত সেটাই সেটাই সবাই করে ব্যবসার মাধ্যমে অনেক উন্নতিও করা যায় ব্যবসা আদতে আমাদের অনেকগুলো ব্যবসা আছে দু আমরা প্রায় তিন তিন থেকে চার রকম ব্যবসা করি সেই সব ব্যবসায় আমাদের প্রচুর লাভময় হয় তা তাছাড়াও আমরা পোলট্রি ব্যবসাও করি পোলট্রি ব্যবসাও করি আরও অনেক ব্যবসা করি কিন্তু পোলট্রি ব্যবসাটা ওটা বাড়ি থেকে পোলট্রি ব্যবসাটা করি কিন্তু আরও অন্য অন্য ব্যবসা আমরা অনেক দূরে দূরে গিয়ে সেই ব্যবসাগুলো করি যথেষ্ট ভালো ব্যবসাটা আর ব্যবসা করাটাই ভালো